একটি নবজাতক শিশুর প্রথম বছরে তার জন্য সঞ্চালিত বিভিন্ন ধরনের আচরণ অনুষ্ঠান করা হয়ে থাকে আমাদের দেশে যখন একটি নবজাতক শিশু তার মায়ের গর্ভে আসে তখন ছ মাসের মাথায় সাধ নামের একটি অনুষ্ঠান বা আচার করা হয়ে থাকে বাড়ির মধ্যে সেই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পদ রান্না করে খাওয়ানো হয় সেই গর্ভধারিনী মাকে তার ফলে নাকি ছেলের মধ্যে কোনো রকম খাবারের প্রতি লোভ লালসা জন্মে থাকে না তার মধ্যে খাবারের সমস্ত চাহিদা পূরণ হয়ে যায় এরকম ধারণা রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে এই জন্য এই আচারটি পালন করা হয়ে থাকে সর্বপ্রথমে তারপরেই অন্নপ্রাশন করা হয়ে থাকে একটি ছেলে জন্মানোর পরেই ছেলেটা কিছুটা বড়ো হওয়ার পরেই সে যখন কোনো খাবার খেতে শুরু করে মায়ের দুধ ছাড়া তখন অন্নপ্রাশন একটি অনুষ্ঠান করা হয়ে থাকে সেই অনুষ্ঠানের মাধ্যমে গিয়েই সেদিনের পর থেকেই সেই ছেলেটিকে বা সেই শিশুটি অন্যান্য খাবার গ্রহণ করতে শুরু করে থাকে অন্নপ্রাশন ছাড়াও আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে একটি নবজাতক শিশুর জন্য বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়ে থাকে অনুষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়ে থাকে আমাদের দেশের মধ্যে